আমি ছয় মাস আগে যেই প্রোডাক্টটি কিনেছিলাম সেটি হলো একটি ব্লুটুথ ইয়ারফোন যার নাম অ্যারোমা এন বি ওয়ান টোয়েন্টি এইট যেটির ব্যাটারি ব্র্যাক ব্যাক আপ প্রথমে বলেছিলো চব্বিশ ঘন্টা কিন্তু পরে দেখা গেলো সেটি দশ ঘন্টার বেশি চার্জ দিচ্ছে না অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সেটার চার্জ সার্ভিস খুব একটা ভালো না তারপর এটি বর্ষার দিন নিয়ে যাওয়া কষ্টকর কারণ এটি ওয়াটারপ্রুফ নয় এবং এটি নিয়ে শুয়ে থাকলে শুধুই ঘুরে যাচ্ছে যে কারণে এই প্রোডাক্টটি বিভিন্ন দিক থেকে আমাকে খারাপ প্রভাবও দিচ্ছে যেই কারণে এই প্রোডাক্টটির সবথেকে ভালো গুণও বলা যেতে পারে এবং অনেক কিছু আছে যেগুলিকে খারাপ গুণও বলা যেতে পারে